রাজ্যে ঘোরাঘুরি বা ভ্রমণের জন্য পরিবহনের সর্বোত্তম উপায়গুলি হলো আকাশপথে উড়োজাহাজ বা হেলিকপ্টার নদীপথে ক্রুজ জাহাজ বোট বা নৌকা এবং স্থলপথে ঘোরাঘুরি বা ভ্রমণের জন্য পরিবহনের সর্বোত্তম উপায় হল ট্রেন বাস ট্রাম ট্যাক্সি টোটো অটো রিকশা ইত্যাদি পশ্চিমবঙ্গের কিছু ইকো ট্যুরিজম জায়গাগুলির নাম হল ইকো পার্ক নিকো পার্ক বিড়লা প্ল্যানেটেরিয়াম ইত্যাদি দর্শকরা ভ্রমণস্থলে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশ রক্ষায় জড়িত থাকতে পারে